বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিলেন কিন্তু বাগানে যে আমি গাছগুলো লাগিয়েছিলাম আগে ফুল গাছ ফল গাছ এগুলো খুব ভালো লাগছিলো ওটা দেখে আমার খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে গাছপালা লাগালে অক্সিজেনের ভারসাম্যটা খুব ভালো থাকবে কারণ এখন অক্সি গাছপালা না লাগালে অক্সিজেন কমে যাচ্ছে চারদিকে অনেক বনে জঙ্গলে গাছপালা কেটে দিচ্ছে তাই অক্সিজেন পৃথিবীতে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে তাই আমি বাগানে আমার এই গাছগুলো লাগিয়ে আমি যাতে অক্সিজেন পায় আমার গ্রামটা যাতে অক্সিজেন পায় সেই জন্য আমার খুব অনুপ্রাণিত হয়েছিলাম আমি বাগানটি লাগা বা শুরু করে বাগানটিতে আমি বিভিন্ন গাছ লাগিয়েছিলাম বড়ো বড়ো ছোটো থকে বড়ো হয়েছে